হ্যালো বলুন ও কে বলছেন বলুন তো আপনিই সেই দিদি সেদিনে সন্ধ্যায় চা খেয়ে গেলেন বলুন ও আগে কখনো এসছিলেন জানি না তবে গলাটা শুনে মনে হল এই কাল পরশু করে এসছিলেন মনে হচ্ছে ওই জন্য চেনা চেনা লাগলো ঠিক আছে বলুন কি বলছেন হ্যাঁ প্রথমে শুরু করেছিলাম খুব ছোট্টভাবে কি করবো তখন সেরকম আর্থিক অবস্থা ছিল না দুধ চা আর বিস্কুট দিয়েই শুরু করতাম দিয়ে আস্তে আস্তে এখন ছেলেদের কিছু নেশার জিনিসও রাখা আছে এবং তার সঙ্গে স্টেশনারি কিছু জিনিসও রেখেছি এইভাবেই তো দোকানটা বাড়ালাম আগে তো এত বড়ো দোকান থাকে নি খুবই ছোটো ছিল না আমি চায়ের দোকানটা সকালে ভোরবেলায় খুলে দি তার কারণ রাস্তার ধারে দোকান তো রাত্রিরে লরি টরিগুলো যায় বা গাড়ি সবকিছুই এই আমার দোকানেই চা খায় আর আমি তবে সবসময় থাকি না আমার বাড়িরও সবাই এসে সাহায্য করে আমি ওই সন্ধ্যার দিকটায় একটু থাকি আচ্ছা আমাদের এই চায়ের জন্য কোন বিয়েবাড়ি বা অনুষ্ঠানেও আমরা যাই যদি লাগে আপনি বলতে পারেন আসেপাশে বা আপনাদের যদি লাগে আমরা মোটামুটি নিয়ে যাই এবং খুব কম রেটে খুব কম দামের মধ্যেই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ মাটির কাপেও চা দিই তো বেশি আর এখন সব এই গ্লাস হয়েছে সেই জন্য যারা মাটির কাপে খেতে ভালোবাসে এসে বলে আমার দোকানে যে আমাকে মাটির কাপে দেবে আমি তাদেরকে মাটির কাপেই চা দিই না যে যেরকম বলবেন বাড়ির অনুষ্ঠানে লোকেরা সেই রকমই কাজ করবো ঠিক আছে আসুন না একদিন এলে কথা হয়ে আপনি তাহলে বলে যাবেন ঠিক আছে রাখছি তাহলে